হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন নমস্কার হ্যাঁ আছে এলপিজি আছে ইন্ডিয়ান আছে দশ ছোটো বড়ো সব আছে হ্যাঁ মোটামুটি দামটা দশ কেজিগুলো একটু কম দাম আছে আর ওই তোমার বড়োগুলো পঁচিশগুলো একটু দাম পড়বে মোটামোটি হাজারের কাছাকাছি নশো সত্তর এক হাজার ভর্তুকি পাবে ভর্তুকি ভর্তুকি ঢুকেছে বলছি ভর্তুকি ঢুকে গেছে আচ্ছা কতো টাকা ঢোকে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কটা নেবেন অনুষ্ঠান বাড়ি আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দেবো দেখে নেবো কোনো চাপ নেই ওই নশো সত্তর হাজারের মধ্যে করে দেবো দোকানে আসুন দোকানে আসুন

ঠিক আছে ঠিক আছে